আমার সাথে থাকা প্রথম পণ্যটি হল আমার ব্যাগ ব্যাগটি খুব ভালো কোম্পানি থেকে আমি নিয়েছি এবং ব্যাগে আমার প্রচুর জিনিস আসে যেমন ধরুন মোবাইল রাখা যায় ছাতা রাখা যায় জলের বোতল রাখা যায় যেখানে সেখানে গেলে আমি ওটাকে নিয়ে যেতে পারি খুবই উপকার হয় আমার এবং আমি যেখানেই যাই ওটাকে সঙ্গে নিয়ে গেলে আমার কোনো কিছু বোঝা বোঝা বলেও মনে হয় না এবং আমি সব কিছু ওর ভিতরে নিয়ে যেতে পারি সব কিছু রাখতেও পারি খুবই উপকারে আসে আর ব্যাগটা এবং খুবই ভালো কোম্পানি থেকে পেয়েছি আমি একটা অনলাইন থেকে ব্যাগ নিয়েছি ব্যাগটা খুবই ভালো খুবই ভালো